আমার বিরাট একটা অভিজ্ঞতা হয়েছিলো যে আমি নিজে ফুল গাছ লাগাই এবং ফুল গাছ লাগিয়ে সেই ফুল বিক্রি করে আমার কিছু পয়সা হয় এবং আমার বিরাট বড়ো গাঁদা ফুলের বাগান থাকে এবং আমি সেই সব গাছ এমন হয়তো এত সুন্দর করে লাগাই আমাকে অনেক লোক আমার বাইরের থেকে নিয়ে এসে সব কিছু জেনে গেছে যে আমি কী করে গাছপালা লাগাই এত যত্ন করে এবং তার জন্য আমাকে আমি আমাকে একজন একটা লোক আমার কাছকে এসছিলো যে বলেছিলো দিদি আমি আপনি হলো কেমন করে গাছ লাগান তার জন্য আমাকে একটু যদি টিপস দেন আমি ওই জন্য তার কথা তার গাঁদা গাছের বাগান করেছিলাম তার সেই টিপসটা এমন সুন্দর দিয়েছিলাম যে যে এরকম করে এই এই ব্যাপার এই রকম করে গাছগুলো লাগাবে প্রথমে ভালো করে মাটিটা ভুড়া ভুড়া করবে তাতে দিয়ে আগে তুমি তলা ফেলে দেবে তলা ফেলে দিলে মনে মনে শুকনো গাঁদা ফুলের বীজ পাওয়া যায় সেই বীজগুলো এমনি বা আমি তো বাড়িতেই তৈরি করতে পারি বাড়িতে তৈরি করে সে বাড়িতে তৈরি করে শুকনো করে মাটিতে ভিজোতে জল দিয়ে ফেলে রেখে সেইগুলো ছোটো ছোটো গাছ বের করানো হলো নিয়ে সেগুলোকে আলাদা আলাদা করে যে আমি বাগানটা তৈরি করলাম মাটিগুলোকে ভালো করে সাইজ করে মাটিগুলোকে ভুড়ো ভুড়ো করে দিয়ে এই এই জায়গায় চারা গাছগুলোকে তুলে লম্বা করে এমন সার কীটনাশক আরে দিয়ে দিয়ে এ করাতম যাতে গোবর সার আরে দিলে গাছ আরো তেজ বাড়ে দিয়ে তাকে এমন এত মানে গাছগুলোকে এমন সুন্দর বলেছিলাম সে এক বছর এরকম আমার পদ্ধতিতে গাছ লাগিয়েছিলো তার গাছ এত সুন্দর হয়েছিলো যে সে আমাকে এসে নাম করেছিলো এবং আমার নিজেরই মনে হয়েছিলো যে আমার টিপসটা দিয়ে তার যে কাজে লেগেজে এবং সেও যে আনন্দ পেয়েছে তা তা জেনে আমার আমার নিজেরই মন ধন্য হয়ে